সার্ফ করার জন্য যে সমুদ্রের তরঙ্গটা আসে সেটা আস্তেও না আবার খুব জোরেও না এই সময় ওই তরঙ্গটাকে আমি খুব ভালোবাসি সার্ফ করার জন্য